বলিউড এবং টলিউড শুধুমাত্র ভারতে নয় অন্যান্য অনেক দেশেও ফ্যাশন প্রবণতাকে প্রভাবিত করতে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারতীয় চলচ্চিত্রগুলিতে প্রদর্শিত শৈলী পোশাক এবং চেহারাগুলি প্রায়শই প্রবণতা সেট করে এবং লোকেদের তাদের ফ্যাশন পছন্দগুলিতে অনুপ্রাণিত করে কিছু সিনেমা এবং চরিত্র তাদের আইকনিক ফ্যাশন স্টেটমেন্টের জন্য বিশেষভাবে পরিচিত উদাহরণস্বরূপ কভি খুশি কভি গম করিনা কপূর যেটা অভিনয় করেছেন এবং পু এবং ককটেল থেকে ভেরোনিকা দীপিকা পাড়ুকোন অভিনয় করেছেন এর মতো চরিত্রগুলি তাদের ট্রেন্ডি এবং স্টাইলিশ পোশাকের জন্য পরিচিত এই চরিত্রগুলি ভারতের ফ্যাশন প্রবণতায় উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে ব্যক্তিগতভাবে আমি বলিউড এবং টলিউডের অনেক চরিত্রের ফ্যাশন সেন্সের প্রশংসা করি এবং তাদের পোশাকে অনুপ্রেরণা পেয়েছি যদিও আমি সিনেমা থেকে কোনো নির্দিষ্ট পোশাক তৈরি করিনি আমি অবশ্যই আমার নিজের লুকগুলিকে একত্রিত করার সময় সেগুলি থেকে অনুপ্রেরণা পেয়েছি বিভিন্ন শৈলী নিয়ে পরীক্ষা করা এবং আপনাকে অনুপ্রাণিত করে এমন চেহারার উপাদানগুলি করা সবসময়ই মজাদার